হ্যাঁ আমি একটি বৃহৎ দলের জন্য বা একটা বৃহৎ দলের মানুষের জন্য খাবার রান্না করেছি যেহেতু এটা যদি উপলক্ষ বলতে হয় তাহলে বলতেই হয় যেহেতু আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় তো ওই উপলক্ষে আমি রান্না করেছিলাম দুর্গা পুজোর প্রচলনটা শুরু হয়েছিল আমার যিনি দাদু তার যিনি বাবা তার বাবার দাদুর আমল থেকে এই গল্পটা আমি শুনেছি আমার বাবা বা দাদুর মুখে বেশিরভাগটাই শুনেছি দাদুর মুখ থেকে যে এটা তাদের আদি পূর্বপুরুষ থেকে প্রাপ্ত এই মূর্তিটি অষ্ট ধাতুর মূর্তি মানে আটটা ধাতু দিয়ে তৈরি তো এই মূর্তির যখন পুজো হয় এই জমজমাট করেই পুজো হয় যেহেতু আগের থেকে পুজোটার প্রচলন ছিল তো এখন আরো অনেক বড় করে পুজোটা করা হয় অনেক আত্মীয়স্বজনরা আসে এবং তাদের নিমন্ত্রণ করা হয় এবং খুব খাওয়া দাওয়া খুব ভালোভাবে করা হয় খাওয়া দাওয়া খুব ভালোভাবে বলতে যেহেতু আমরা খাওয়া দাওয়ার সাথে সাথে মহালয়ার দিন থেকে শুরু হয় সেই পুজো মহালয়া শুরু হল তো তখন চণ্ডীপাঠ হল তারপর ষষ্ঠীতে যেয়ে দেবীকে আনা হল ঘটে করে জল করে জল নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করা হল আবার সপ্তমীতে আরতি অষ্টমীতে আরতি সন্ধিতে পুজো তারপর নবমীর দিন কোথাও কোথাও বলি হয় আবার কোথাও হয় না আমাদের এখানে বলির প্রচলন আছে কিন্তু ওই বলির জন্যই বেশিরভাগ লোক আত্মীয়রা আসে কারণ ওই মাংস খাওয়ার জন্য যেহেতু এই বছরে এই একটাই পুজো আর অনেক আদি পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সেই জন্য এই পুজোটা হয় এবং বলিও হয় আর অনেকে আত্মীয়স্বজনরাও আসে আর যেহেতু অনেক লোকজন আসে তো সেই উপলক্ষে আমি একবার রান্নাও করেছিলাম কারণ সেইবার আমার পুজো দেওয়ায় মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো রান্না করার জন্য সেরকম বাড়িতে কেউ ছিল না সবাই সাহায্য অবশ্যই করেছিল কিন্তু পুরো রান্নাটা আমি নিজের হাতে করেছিলাম এবং ওই রান্নাটা মাংস যে রান্না হয়েছিল বাবা আমাকে সাহায্য করেছিল বাকি যে আত্মীয়রা এসেছিল তারাও সাহায্য করেছিল এবং তারা রান্না খেয়ে খুব আনন্দ পেয়েছিল আর এই পুজো উপলক্ষে আমিও আনন্দের সহিত রান্না করেছিলাম কারণ আমি যেহেতু ছোট তো আমাকে বাড়ির ছোট বলে কেউ আমাকে রান্না করতে দেয় না তো এই পুজো উপলক্ষে আমি রান্না করেছিলাম